না বড়োবাবু তো এখন এখানে নেই আপনি কী বলবেন আমার সঙ্গে বলতে পারেন হুম বলুন আপনি কোথা থেকে বলছেন আপনার নাম কী বলুন আপনার টাইটেলটা বলুন হুম বলুন আপনার কী কমপ্লেন লেখানোর আছে কোন রোড দিয়ে যাচ্ছিলেন আপনি বাজারে তো যে ব্যাগটা আপনার ব্যাগটা ছিনিয়ে নিয়েছে তার দেখতে কেমন কী আপনি দেখেছেন ও তাহলে বলুন কমপ্লেন আপনি বলুন আমি কমপ্লেন লিখছি কালকের তারিখটা বলুন ঠিক আছে ডিসেম্বরের বারো তারিখ দুপুরে না সকালে সময়টা বলুন ও নাগরতলা বাজারে তাই তো ঠিক আছে আপনার পার্সটা কোন কালার ছিলো ওতে কি পয়সা বা গয়নাগাটি কিছু ছিলো আর কিছু আপনি কি লোকটাকে দেখলে চিনতে পারবেন ড্রেসটা কেমন পরেছিলো বলতে পারবেন ও হাইট কেমন হবে পাঁচ ফুট বা পাঁচ ফুটের বেশি ছিলো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আসুন থানায় আগামীকাল স বেলা দশটার সময় আসবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালকে দশটায় চলে আসবেন কিন্তু